হ্যাঁ বলুন হ্যাঁ আছে যেমন নেবেন আর কি ধরুন বারো হাজার টাকা ই এম আই পড়বে মাসে দু হাজার টাকা হুম করা যাবে এই ধরুন দেড় হাজার টাকা

হুম হ্যাঁ আছে স্যামসং আছে যেমন ভিভো আছে ওপো আছে হ্যাঁ হ্যাঁ সব ফোনে ই এম আই হবে হুম হুম কিস্তিও পাওয়া যাবে তো ওই তো তো মাসে তারেঙ্গা